মাসিক প্রতিটা মহিলার একটি নির্দিষ্ট নিয়মে প্রতি মাসে হয়ে থাকে এই সময় আমাদের সংস্কৃতিতে নারীদেরকে পুজোপাঠ থেকে বিরত থাকতে হয় মন্দিরে ওঠা যায় না কোনো পুজো পাঠ করা যায় না এবং সেই সময় সেই নারীদেরকে একটু ভালোমন্দ খেতে হয় এবং রেস্ট করতে হয় যারা তাদের সেই সময় নারী আলাদা থাকেন যাতে কোনো সমস্যা না নয় সেই দিকে লক্ষ্য দিতে